আপনাদের সংস্থা থেকে আমি একটি ল্যাপটপ কিনেছিলাম তো ল্যাপটপটি আমি ভালো রেটিং দেখেছিলাম আপনাদের যে সংস্থা আছে যারা যারা নিয়েছে ইউজাররা যারা আছেন আপনার ল্যাপটপের তো সেইটাতে রিভিউ দেখছিলাম খুব পজিটিভ তো আমি প্রোডাক্টটা নিয়ে খুবই ভালো আমার লেগেছে প্রোডাক্টটা এক বছরের ওয়ারেন্টি ছিল এক বছর হয়ে গেল তাতেও কোনো সমস্যা হয়নি তো প্রোডাক্টটি খুব ভালো রকমভাবে কাজ করছে প্রোডাক্টটিতে আমি মানে আমার যে প্রোডাক্টটি পেয়েছি কিনেছি আপনাদের সংস্থা থেকে ল্যাপটপ সেইটি থেকে আমি গেমিং করতে পারছি ভালো রকমভাবে হ্যাঁ ছবি এডিটিং ভিডিও এডিটিং অ্যানিমেশন সমস্ত কাজ আমি করতে পারছি তো আমাকে ল্যাপটপটি খুবই ভালো লেগেছে এবং আপনাদের প্রোডাক্ট ইস দ্য বেস্ট